হ্যাঁ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ জানি তো হ্যাঁ অবশ্যই

হ্যাঁ আচ্ছা

হ্যাঁ আমি এটা নিয়ে অনেক হ্যাঁ হ্যাঁ আমি এটা নিয়ে অ সবার কাছে বলছি এবং আমার শিক্ষিকাকে আমি বলছিলাম যে এই এরকম এরকম এরকম আজকাল হচ্ছে আর এর জন্য আমাদের কিছু স্টেপ নেওয়া দরকার বুঝতে পেরেছো তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে